আমাদের পশ্চিমবঙ্গে বহু বছর আগে প্রায় দুশো বছর আগে ব্রিটিশ শাসক আমলে যে ব্রিজটি তৈরি করা হয়েছিল হাওড়া ব্রিজ কলকাতা আর হাওড়াকে একসাথে সংযুক্ত করার জন্য যে ব্রিজটি তৈরি করা হয়েছিল সেই ব্রিজটি ব্রিটিশ আমলের তৈরি আর এই ব্রিজটি দুটি একটি নদীকে পারাপার করার জন্য খুবই সুবিধাজনক আর এইটি আমাদের ভূগোলের দ্বারা প্রভাবিত হয়েছে আর আর আমরা এটাও জানি যে ব্রিটিশ শাসক আমলে যে ট্রেন চলাচল হত এক জায়গা থেকে অন্য জায়গা কোনো কিছু নিয়ে যাওয়া বা নিয়ে আসার জন্য যাত্রীবাহী বা মালবাহী গাড়ি এইসবের জন্য যে সব ট্রেন ব্যবহার করা হত সেই ট্রেনটি প্রায় দুশো বছর আগেই ব্রিটিশ শাসনে ব্রিটিশ আমলেই তৈরি করা হয়েছিল আর এই ট্রেনের জন্য আজ আমাদের যান চলাচল বহু সুবিধাজনক হয়েছে আর এই ট্রেনের কারণেই আজ আমরা যাত্রীবাহী মালবাহী গাড়ি একটা স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি খুবই সহজেই আর এটি এটির জন্যই আমরা বহু বছর ধরে অপেক্ষা